পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় সৈকতগুলির মধ্যে দীঘা হচ্ছে অন্যতম দীঘায় প্রচুর পর্যটকদের ভিড় হয় এখানে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা অত্যন্ত লোভনীয় তো দীঘায় দীঘা হচ্ছে সবথেকে জনপ্রিয় সমুদ্র সৈকত এছাড়াও রয়েছে মন্দারমনি রয়েছে শাকচুন্না রয়েছে কুকরিহাটি রয়েছে মন্দারমনি দীঘার তুলনায় একটু কম ভিড় হয় কিন্তু মন্দারমনিরও প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো পর্যটকরা সেখানেও মানে এটাও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার মতো জায়গা এছাড়া আসি যদি শাকচুন্নার কথায় শাকচুন্না অত অত্যন্ত শান্ত একটি সৈকত ওখানে পর্যটকদের ভিড় অনেকটাই কম কিন্তু ওই জায়গাটিও বেশ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ কুকরিহাটির কথায় যদি আসি কুকরিহাটি প্রত্যেকটা সমুদ্র সৈকতের থেকে মানে অনেক সমুদ্র সৈকতের থেকেই অনেকটাই পো ছোট আকারে কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এই প্রত্যেক কটাই সমুদ্র সৈকতেই প পর্যটকরা স্নান করতে পারেন সূর্য প্রণাম করতে পারেন নর্মাল ঘোরাঘুরি করতে পারেন সূর্যোদয় দেখার জন্য এই সৈকতগুলো বেশ সৈকতগুলো বেশ লোভনীয় দৃষ্টি আকর্ষণ করার মতো